সুইমিংয়ের যে স্যার ম্যাম থাকে অবশ্যই সাঁতার কম্পিটিশনে বা সাঁতার কাটা যখন শিখতে যায় তখন তাদেরকে বলা হয় যে সাঁতারের ড্রেসটা মেনটেন করার জন্য কারণ অনেক সময় কী হয় সাঁতার কাটতে কাটতে কানে জল ঢুকে যায় বা হয়তো হাত কোনো সময় কাটাতে পারছে না বা জামা কাপড় হয়তো জল ঢুকে গিয়েছে ভারী হয়ে যাচ্ছে ওই জন্য টেনে হাত পা টেনে যেতে পারছে না ওর জন্য সুইমিং ড্রেসটা মাস্ট স্যাররা বলে যেটা পরার জন্য ক্যাপটা তো অবশ্যই মেন যাতে কানে কানে যাতে জল না ঢোকে অনেক সময় গগলস পরতে বলে যেমন চোখে যাতে পুরো স্পষ্ট দেখতে পায় আর যদি জলের ঝাপটায় যাতে চোখ না কিছু জ্বালা ফালা করে অনেক সময় হয় না এরকম যে চোখ আমি খুব সাঁতার কাটছি চোখেরটা জলের টানে চোখ জ্বালা করছে ওর জন্য স্যাররা সব সময় এই ক্যাপ গগলস পোশাক এই সব সব সময় পরতে বলে